ওজন কমানার জন্য আমার গ্রামের জনপ্রিয় ঘরোয়া প্রতিকার সবথেকে ঘরোয়া প্রতিকার হচ্ছে আম যাদের ওজন বেশি তাদেরকে দুজন দুদিন নিয়ে এসে মাঠে খাটাতে নিয়ে যেতে হবে কারণ যখন মাঠে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে তখন আমাদের সারা দিন যে কাজটা করা হয় মাঠে কোদাল টানা দিকথেকে মেশিন টানা দিকথেকে ধান কাটা দিকথেকে ধান রোয়া দিকথেকে বা আলু পাওয়ানো দিকথেকে সেই কাজটা সারা দিনে আমাদেরকে রোদের মধ্যে করতে হয় সে রোদের মধ্যে করার কারণে আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বেরোয় এই ঘাম বেরনোর কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি বেড়িয়ে যায় ক্যালোরিই আবার যে যেদিকে যেমনভাবে বেড়িয়ে যায় এমনভাবে নানা রকমভাবে আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বি যেগুলো আমাদের শরীরে আছে সেই জিনিসটা বেড়িয়ে যায় এটাই আমার মনে হল এটা আমার ওজন কমানোর দিক দিয়ে খুব ঘরোয়া পদ্ধতি কারণ ওষুধ খেয়ে ওজন কমানার থেকে আমি মনে করি খেটে ওজন কমানার অনেকটাই ভালো তাছাড়াও ওজন কমানার ওজন শুদু খাটলেই হবে না ভালোভাবে শরীরটাকে সুস্থ রাখতে গেলে সেখানে আমাদেরকে ফল নানারকম ফলের রস যেমন আখের রস খেয়ে আখের রস যদি খাওয়া হয় সেখান দিয়ে অনেকটা গ্লুকোজ পাওয়া যায় আমাদের শরীর থেকে যদি সব নুন যদি বেরিয়েই গেল তাহলে আমাদের শরীরটা তো দুর্বল হয়ে যাবে না দুর্বল করলে হবে না সেখানে আমাদেরকে শরীরের মধ্যে ভালোভাবে খাবার দিতে হবে বা খাবার দিলেও সেই চর্বিগুলো গলে গিয়ে আমাদের শরীরটাকে সুস্থ রাখবে ওজনটাও কমে যাবে এবং শরীরটাও সুস্থ থাকবে